হ্যালো হ্যাঁ হসপিটাল থেকে কথা বলছেন হ্যাঁ বলছি এখানে কি শিশু ডাক্তার কোন মানে কেমন কোন ডাক্তার বসে আর কটার সময় বসে জানালে ভালো হতো শিশুর শিশু স্পেশালিস্ট আমার শিশুর খুব এমার্জেন্সি এবং মানে যাতে আমি যাতে আমি আমি যাতে সমস্ত সুযোগ সুবিধা পাই সেই বিষয়ে জানালে জানলে ভালো হতো কারণ আমাকে তো একটু খাওয়া দা খাওয়া দাওয়া মানে একটু বলতে এরপর থাকা খাওয়ার আচ্ছা হ্যাঁ মানে কারণ জানলে মানে এবার রাস্তার ভা বেড ভাড়া বেডডা ঠিক মতো পাব কি সেটাও

এবার খুব এমার্জেন্সি সেই জন্য বারবার জিজ্ঞেস করা হচ্ছে না শিশু শিশু ডাক্তার হলে চব্বিশ ঘন্টা সার্ভিস পাওয়া যাবে তো আচ্ছা আর আর নার্স আর